আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলি হলো ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগুল ক্রোম গুগুল পে ফোনপে আর স্মার্টফোনের সুবিধাগুলি হলো স্মার্টফোনের মাধ্যমে আমরা আমাদের বাড়ি থেকে দূরে যেসব আত্মীয়স্বজন পরিবারের মানুষ থাকে ওদের সাথে সহজে যোগাযোগ করতে পারি কোনোখানে খুব জরুরি টাকা দরকার হলে আমরা সেটি গুগুল পে অ্যামাজনের মাধ্যমে সহজে ট্রান্সফার করতে পারি ফোনের মাধ্যমে আমরা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার জানতে হলে জানতে পারি ফোনের অসুবিধাগুলি হলো ফোন হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার আমাদের শিশুদের মানুষের মস্তিষ্কের আই কিউ লেভেলকে খুব কমিয়ে দেয় আর ফোনের আলো আমাদের চোখে পড়লে চোখের দৃষ্টি শক্তি কমে যায় ফোনের যে ইন্টারনেট ব্যবহৃত হয় সেখানে ফোনে একটি তরঙ্গ নির্গত হয় যা আমাদের পরিবেশের পাখিদের পাখি গাছপালার খুব ক্ষতি করে